পশ্চিমবঙ্গের সংস্কৃতি এর জনসংখ্যার বৈচিত্র্যকে বেশ ভালোভাবেই প্রতিফলিত করে যেমন লোক নৃত্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায় ও জনগণের প্রভাব রয়েছে তার লোকনৃত্যে উদাহরণস্বরূপ চাঁদনা বা বাউল নৃত্য হল বাংলার ঐতিহ্যবাহী আঞ্চলিক নৃত্য যা মূলত সাঁওতাল ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের প্রভাব প্রতিফলিত করে ধামসা ও খাটে নৃত্যরাও বিভিন্ন আদিবাসী সংস্কৃতির অংশ এছাড়া মানুষের প্রকৃতি পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৈচিত্র্য এখানে মানুষের জীবনধারা ভাষা ধর্ম ও ঐতিহ্যগত বিভিন্নতা বিশেষভাবে প্রতিফলিত করে বাংলার মানুষ বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দুর্গা পুজো ইদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে যা তাদের বৈচিত্র্যময় সামাজিক ও ধর্মীয় পরিচয়কে তুলে ধরে এছাড়া রন্ধন প্রণালী পশ্চিমবঙ্গে রন্ধন প্রণালীও এখানকার জনসংখ্যার বৈচিত্র্যের প্রতিফলন বাংলা রান্নার মধ্যে যেমন মিষ্টানের নানা রকম যেমন রসগোল্লা সন্দেশ তেমনি বিভিন্ন আদিবাসী খাবারও অন্যান্য সম্প্রদায়ের খাবারের প্রভাবও রয়েছে রান্নায় মশলার ব্যবহার এবং বিভিন্ন ধরনের মাছ মাংসের পদ পশ্চিমবঙ্গের বৈচিত্র্যময় সাংস্কৃতিক প্রভাবকে প্রকাশ করে এই বিভিন্ন দিকগুলো পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যের গুণাগুণ এবং তার নানা সম্প্রদায়ের মিলিত প্রভাবকে তুলে ধরে